পশ্চিমবঙ্গে ক্রীড়া ক্ষেত্রে এখন বিভিন্ন নামি দামি বড়ো ছোট ক্লাবে বিভিন্ন ধরনের প্রযুক্তি লক্ষ্য করা যায় যেমন তাদের রাতে খেলাধুলার জন্য ভালো লাইট ব্যবস্থা যাতে না তাদের কোনো অসুবিধা হয় বিভিন্ন ক্লাবে পেশাদার প্লেয়ার নিয়োগ করা হয় ভালো ম্যাচ খেলার জন্য তাই দেখে যাতে গ্রামের ছোটো ছোটো ক্লাবগুলি পুনর্জীবিত হয় স্কুলের খেলার দুই লিঙ্গ বিশেষেই খেলানো হয় ছেলে ও মেয়ে উভয়েই যাতে এই খেলায় অংশগ্রহণ করতে পারে ও তারা যেন তাদের খেলা দেখে আরও আগ্রহী হয়ে ওঠে আরও ভালো চেষ্টা করে দেখ খেলার জন্য আরও পশ্চিমবঙ্গে ক্রীড়া ক্ষেত্রে এখন বিভিন্ন নামী দামি বড়ো ক্লাবেই বিভিন্ন ধরনের প্রযুক্তি লক্ষ্য করা যায় যেমন রাতে খেলাধুলার জন্য লাইট এ ছাড়া আরও অন্যান্য স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে